আমাদের নদীয়াতে নতুন রেল লাইন হচ্ছে একটা রেল লাইন থাকার কারণে মানুষের অনেক অসুবিধা হতো যারা দূরের পর্যটনেরা আসতো নদীয়াতে বেড়াতে তো তারা আসতে পারতো না তো সেই কারণে নতুন করে আরেকটা রেল লাইন হচ্ছে তো সেই সুযোগটা আমরা খুবইভাবে পেতে পারবো বা মায়াপুর যেটা ছিলো আগে তো সেই মায়াপুর তো আর এখন নেই পুরাতন ছিলো এখন নতুন করে তাকে আরও সূচনা করে মন্দির হচ্ছে বা নতুন করে তাকে এখনো মানুষেদের চোখের দৃষ্টি তাকানোর জন্য তো দৃষ্টি পাওয়ার জন্য আরও সেটা নতুন করে তৈরি হচ্ছে তারপরে এখানেও হসপিটাল তো তেমন কিছু ছিলো না ওই নতুন করে কল্যাণী এইমস হচ্ছে হঁসপিতাল সেখানে হচ্ছে মানুষেরা চিকিৎসার করতে যেতে পারে দূর দিগান্ত থেকে তারা আসছে চিকিৎসার জন্য এবং সুব্যবস্থা সেইখানে রয়েইছে সবাই চিকিৎসা নিয়ে যাচ্ছে